আমার গ্রাম একটি ছোট্ট গ্রাম গ্রামটি খুব সুন্দর গ্রামে রয়েছে সবুজ মাঠ নদী পুকুর গ্রামেতে অনেক ফলের গাছও রয়েছে যেমন আম গাছ কাঁঠাল গাছ পেঁপে লিচু কলা তার সাথে রয়েছে অনেক রকমের পাখি শালিক পাখি টিয়া পাখি চড়ুই পাখি ইত্যাদি আমি আমার গ্রামকে খুব খুব পছন্দ করি কারণ এটি শান্ত এবং শান্তিপূর্ণ জায়গা এখানে মানুষের মধ্যে সম্পর্ক খুবই মজবুত গ্রামবাসীরা একে অপরের সাথে সহায়তা করে এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল আমার গ্রামে আমার অনেক সুন্দর স্মৃতি রয়েছে আমি যখন ছোটো ছিলাম তখন প্রায় বন্ধুদের সাতে মাঠে খেলা করতাম আমরা নদীতে সাঁতার কাটতাম পুকুরেতে মাছ ধরতাম আরও অনেক কত কিছু আমি আমার গ্রামে দিদির সাথে কাটানো সময়টিকে খুব পছন্দ করি আমার দিদি আমাকে অনেক গল্প শোনাতো আমাকে অনেক কিছু শেখাতো আরও অনেক কিছু যেটা আমি খুবই ভালোবাসতাম আমার গ্রামে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে যেটা আমি খুব পছন্দ করি এবং সেগুলি হলো সবুজ প্রকৃতি আমার গ্রামে অনেক সবুজ মাঠ জঙ্গল ইত্যাদি রয়েছে এটি আমার মনকে শান্ত করে এবং আমার মনকে উজ্জীবিত করে যার ফলে আমি কাজ করতে পারি খুব সহজে বন্ধুত্বপূর্ণ মানুষ গ্রামবাসীরা একে অপরের সাথে খুব বন্ধুত্বপূর্ণ তারা একে অপরকের প্রতি সহায়তা করে এবং একে অপরের পোতি শ্রদ্ধাশীল এটি একটি শান্তিপূর্ণ এবং নিরাপদ পরিবেশ তৈরি করে ঐতিহ্যবাহী সংস্কৃতি আমার গ্রামে একটি সমৃদ্ধ ঐতিহ্যবাহী সংস্কৃত রয়েছে গামবাসীরা তাদের ঐতিহ্যবাহী রীতিটির নীতি এবং বিশ্বাসকে ধরে রাখে এটি আমার সংস্কৃতি প্রতি গভীর অনুভূতি তৈরি করে আমি বিশ্বাস করি যে আমার গ্রামটি একটি অনন্য এবং বিশেষ জায়গা এটি আমাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে সাহা